প্রধান ধর্মীয় স্থান বলতে রয়েছে মন্দির মসজিদ গির্জা মন্দির হচ্ছে কি এমন একটা জায়গা যেখানে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন দেব দেবীর জন্য আলাদা আলাদা মন্দির আছে যেখানে আপনি সূর্য মন্দিরে গেলে দেখতে পাবেন সূর্য দেবের আরাধনা করা হয় রাম মন্দিরে গেলে দেখতে পাবেন ভগবান রামের আরাধনা করা হয় কেদারনাথে গেলে দেখতে পাবেন শিব ঠাকুরের আরাধনা করা হয় এবং বিভিন্ন স্থানীয় জায়গায় কালী ঠাকুরের মন্দির শিব ঠাকুরের মন্দির শনি দেবের মন্দির রয়েছে এবার আসছি মসজিদে মসজিদ হচ্ছে কি এমন একটা জায়গা যেখানে মুসলিম সম্প্রদায়ের লোকেরা তাদের ধর্মগুরুর আরাধনা করে নমাজ পড়ে স্থানীয় এলাকায় বিভিন্ন রকমের ছোট বড়ো মসজিদ রয়েছে এবার আসছি গির্জায় গির্জা হচ্ছে আমাদের গড যেটাকে বলা হয় যিশু খ্রিস্ট তো সেখানে বাইবেল পড়ে যিশুর প্রতি প্রার্থনা জানিয়ে রীতিনীতিগুলো পূরণ করা হয়